ড্রাইভার ভাই তুমি কী রকম গাড়ি নিয়ে এসছো সিটের অবস্থা তো একদম বাজে ছিঁড়ে গেছে এই এই সিটে বসে এতোখানি রাস্তা আমি কীভাবে যাবো তারপর আবার তো তোমার এই টায়ার চাকাটি পাংচার হয়ে গেলো এখন এই পাংচার সারিয়ে অতোখানি রাস্তা আমি সময়মতো না পৌঁছাতে পারলে আমার তো কোনও কাজই হবে না আবার হর্নটাও তো ঠিকমতো বাজছে না একদম বাজে গাড়ি এরকম গাড়ি একটু ভালো গাড়ির দরকার ছিলো না অনেকখানি রাস্তা আমি যাবো আমি তো সেরকমই বলে দিয়েছিলাম যে যেন ভালো গাড়ি হয় ভালো গাড়ি তো নয়ই তার উপরে এরকম একটা পুরোনো ঝরঝরে এ ধরনের গাড়ি তুমি নিয়ে এসছো আমার প্রচুর সময় লাগবে যেতে তাছাড়াও এই হর্নটা ঠিকমতো বাজছে না মানে পুরো রাস্তায় তো ভয়ে ভয়ে যেতে হবে